যারা প্রতিষ্ঠিত ভাস্কর তাদের জন্য সত্যিই কোনো পরামর্শ দেওয়ার আমি কেউ নই অ্যাকচুয়ালি যারা ভাস্কর তারা শুধুমাত্র ভাস্কর নয় তারা একজন শিল্পী ফলে তাদের বোধ তাদের চেতনা সামাজস্পর্শী হয়ে থাকলেও তারা অনেকভাবে দার্শনিকও বটে ভাস্কর হব বলে হওয়া যায় না এবং ভাস্কর বানানো যায় না এটা তৈরি হয় সামাজিক এবং মানসিক এর গভীর চেতনাবোধ থেকে কিন্তু একজন ভাস্কর তৈরি হয় ভাস্কররা কিন্তু তাদের বোধ বা চেতনা কিন্তু সামাজ থেকেই নেন কিন্তু তাদের ভাবনা হয় অতলস্পর্শী যারা নতুন ভাস্কর্য কাজ শিখছেন তাদের হয়তো প্রাথমিকভাবে কিছু কীভাবে শিখতে হবে কীভাবে কোনো কিছু প্রতিষ্ঠিত করতে হবে কীভাবে কাটতে হবে কীভাবে কাঠের কাজ বা বিভিন্ন কাজ বা আঁকা হোক সেগুলো কিভাবে করতে হবে সেগুলো প্রাথমিক প্রাথমিক শিক্ষক তো দরকার কিন্তু বড় লেভেলে যদি বলা যায় তাহলে কিন্তু সেগুলো নিজের টানেই তারা বড়ো শিল্পী হবেন এবং প্রতিষ্ঠিত হবেন ফলে তাদেরকে মনোযোগ দিয়ে শিখতে হবে এটিই হচ্ছে আমার মনে হয় প্রাথমিক উপদেশ এই সবগুলো আমরা কিন্তু শিখেছি এগুলো ব্যক্তিগতভাবে আমি শিখেছি বড় বড় লেখকের কাছ থেকে বা বড় বড় শিল্পীর কাছ থেকে গগনেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুর মতো বড় বড় আটিস্ট আছেন তাঁদের কাছ থেকে কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে তাঁদের জীবনী থেকে তাঁদের তাঁদের লেখা থেকে কিন্তু আমি জেনেছি আমাদের এলাকায় বলতে গেলে ছোট ছোট কিছু ভাস্কর্য শেখানোর কেন্দ্র আছে এবং তারা অত্যন্ত ছোট এবং অত্থনৈতিকভাবে অনেক অনেক বেশি দুর্বল সেখানে কিন্তু শেখার এবং এবং বেশ অভিজ্ঞ ভাস্কর্য শিক্ষক আছেন তাঁরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখানোর জন্য এবং এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো প্রতিষ্ঠান তো বলব না এগুলো কিছু টাইপের কোচিং টাইপের এবং এগুলো খুব ছোট আকার হ্যাঁ এখানে ছোট ছোট বাচ্চারা যান এবং প্রতিনিয়ত তাদের যে প্রাথমিক শিক্ষা সেটা কিন্তু তারা নিয়ে যাচ্ছেন